আমার প্রিয় বাংলা প্রবাদ বা বাগধারা হচ্ছে যে যেমন কর্ম তেমনি ফল তুমি যেরকম কর্ম করবে মানে তুমি যেরকম কাজ করবে সেরকমই তুমি ফল পাবে সেটা ভগবানের ওপর বিশ্বাস করেই হোক এবং মানুষের ওপর বিশ্বাস করেই হোক আমি মনে করবো মানুষ যেরকম তার দৈনন্দিন জীবনে কাজ করে চলেছে ভালো কাজ করলে সে পরবর্তীকালে আজ না হোক অনেকদিন পরেও সে ভালো ফল পাবে এবং সে যদি খারাপ কাজ করে বেরায় এবং তার হয়তো আজকে ভালো হচ্ছে কিন্তু অনেকদিন পরেও তার খারাপ কিছু হবেই আমি ওটা মনে করি তাই এটা আমার প্রিয় বাগধারা